ভারতের স্বাস্থ্যসেবা দুদিন আগেই এন আর এইচ এম বলে গ্রামীণ জনগণের জন্য কার্যকর স্বাস্থ্যসেবা প্রদান করা হয় রাজ্যের জনগণকে আরও উন্নত সেবা সেবা স্বাস্থ্যসেবা সরবরাহের জন্য আজ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশে সহজ অভিনব শক্তিশালী পি এস সি বিশ্বব্যাপী গৃহ গৃহস্থ বেকার কার্যকরকারিতায় করা হয় আমার কর হিসাবে যে টাকা আমরা যে কর হিসাবে যে টাকাটা দিচ্ছি তার তা থেকে সরকার এই স্বচ্ছ সেবাগুলি এবং সংগঠিত করে পরিষেবাগুলি সর্বজনীন এবং সকলের জন্য উপলব্ধ করা হয়েছে সরকার বেশ কয়েকটি হাসপাতাল এবং স্বাস্থ্যক্লিনিক পরিচালনা করে যা সাধারণ জনগণ এবং কিছু নির্দিষ্ট গোষ্ঠী সামরিক গোষ্ঠী দারিদ্রের স্বাস্থ্যসেবা প্রদান করে সরকারের নাগরিকদের জন্য স্বাস্থ্য বীমা প্রদান করা থাকে যারা এটি বহন করে তারা চিকিৎসার খরচ এবং ভর্তুকিও পায় এবং আমাদের দেশের বাইরে সম্মুখীন হয়েছে এবং আপনি কি ধরনের ক্লিনিক হাসপাতাল পলিক্লিনিকগুলো খুব সুন্দর পরিষেবা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং বাইরের দেশের একটা গুণ কি মানে ওদের হাসপাতালের যে যন্ত্রাংশগুলো ওগুলো অনেক উন্নত ধরনের হয় এবং সেখানে চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো হয় কারণ তাদের ঔষধ বা মেডিসিন তাদের উন্নত হয় এবং তাদের হ্যাঁ যাদের ডাক্তারবাবু থাকে তারা অনেকভাবেই তারা মানুষকে সেইভাবে চিকিৎসা প্রদান করেন